দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটা সংখ্যা হলো দশ গুণিতক দশ সমান একশো একশো গুণিতক দশ সমান এক হাজার এক হাজার গুণিতক দশ সমান দশ হাজার দশ হাজার গুণিতক দশ সমান এক লক্ষ এক লক্ষ গুণিতক দশ সমান দশ লক্ষ